আমি মার্শাল আর্ট বলতে গেলে মার্শাল আর্ট ছোটোবেলা থেকে দেখেই এসছি আমার এক বন্ধু ছিলো যিনি মার্শাল আর্টের একটি ক্লাস করতেন আমাদের এই পুরুলিয়া শহরেই তো সেখান থেকেই আমার মার্শাল আর্ট সম্পর্কে ভালোলাগা তৈরি হয় আমি কখনও কিন্তু করিনি মার্শাল আর্ট আমি শুধু অন্যদের করতেই দেখেছি মার্শাল আর্ট প্রথমত একজন মহিলার শেখার উদ্দেশ্য হচ্ছে নিজেকে সুরক্ষিত রাখা যেকোনো পরিস্থিতিতেই নিজেকে সুরক্ষিত রাখা এখন মহিলারা রাত রাতে সকালে সবসময়ই কিন্তু বাড়ির বাইরে তাদের কাজের জন্য বেরোতেই হয় তো নিজেদেরকে সুরক্ষিত রাখতে গেলে এইরকম কিছু জিনিস মহিলাদেরকে শেখা প্রয়োজন সেই জায়গা থেকেই আমার মার্শাল আর্টের প্রতি একটা ভালোবাসা আমার যে বন্ধু ছিলেন তিনি এই মার্শাল আর্টের সাথে যুক্ত ছিলেন তো সেই জন্য মার্শাল আর্টটা আর যে আমাদের পুরুলিয়ার বুকে যে রয়েছে তা কিন্তু খুব বিস্তারিত ভাবে না খুব ছোটো ছোটো সংস্থার মধ্যেই রয়েছে এর সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্ব বর্ণনা করতে গেলে বলতে হয় যে অনেক মার্সাল আর্টবিদ রয়েছে যাদেরকে আমরা প্রথমত টিভিতে দেখি বা খবরে দেখি তাদেরকে দেখেও আমাদের বেশ ভালো লাগে যে যারা আমাদের জাতীয় এবং আন্তর্জাতিক স্তর থেকে বিভিন্ন পুরস্কার নিয়ে আসছে আমাদের ভারতের জন্য তাই মার্শাল আর্ট জায়গাটি আমার একটি ভালোলাগার জায়গা